আমি সাধারণত মাছ ধরার সময় কিছু কৌশল ব্যবহার করি তার প্রথম হল যে আমি আমার যে হুইল বা ছিপ সেটা মানে খুব ভালোভাবে দেখে নিই যাতে সেটার মজবুতিটা এবং যেটা মাছ তোলার সময় যেমন মানে নুয়ে যায় অথচ যেমন না ভাঙে তাছাড়া মানে সেই আমি আমার ছিপের ডগাতে মানে এক খুব শক্ত প্রকার এক ডোর ব্যবহার করি যাতে মানে খুব বড় মাছ বা বড় সাইজের মাছ যদি মানে বড়শিতে বা ছিপে উঠে যায় সেটা যেন না ছিঁড়ে নিয়ে চলে না যেতে পারে এই এই ধরনের কিছু আমি শক্ত ডোর বা সুতো মানে শক্ত সুতো ব্যবহার করি আর তাছাড়া সেই মানে ডোরেতে মানে আমি মানে যে মাছ ধরব সেই মাছের জন্য বিভিন্ন মাছের জন্য বিভিন্ন ধরনের কাঁটা ব্যবহার করি এই মানে ধরুন সাইপ্রিনাস মাছের জন্য সাইপ্রিনাসের কাঁটা পোনা মাছ ধরার জন্য পোনা মাছের কাঁটা রুই মাছ ধরার জন্য মানে রুই মাছের কাঁটা বা অন্যান্য মানে সামুদ্রিক মাছ ধরার জন্য মানে সেরকম ধরনের মানে যেরকম মাছ আমি সেরকম ধরনের কাঁটা ব্যবহার করি আর হচ্ছে আর আমি আমার দেখি যে ডোরের মানে ফতনা বা যেটা সিসা লাগানো হয় যেটা মানে ফতনাকে ভাসতে সুবিধা করে যাতে মাছটা মানে টোপ নিলেই সহজেই আমি বুঝতে পেরে যাই এই সমস্ত ধরনের কৌশল আমি ব্যবহার করি আর মাছ ধরার আগেই আমি যে সব প্রস্তুতি নিই মানে যেখানে আমি মাছ ধরি সেখানে জায়গাটা বা পরিবেশটা আগে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মানে যেখানে ভালোভাবে মানে আরাম করে মানে মনের সুখে মাছ ধরা যাবে আর তাছাড়া মানে মাছ ধরার জন্য আমি বিভিন্ন ধরনের ছাতুর বিভিন্ন ধরনের টোপ ব্যবহার করি মানে যেটাকে চারা বলে আর কি যেমন ধরুন ছাতুর টোপ ব্যবহার করি বলদার টিপ ব্যবহার করি এছাড়াও বিভিন্ন ধরনের আচার বা চাটনি বা গন্ধযুক্ত মানে কিছু মানে খাবার মানে চারা আমি ব্যবহার করি এই যেটাকে আমি মাছ ধরার বসার আগে খানিকক্ষণ আগে মিনিট দশেক আগে আমি যেটা মানে জলে পুকুরে জলের মধ্যে ফেলে দিই এর ফলে মানে সেই চারার গন্ধে মাছ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন টোপে এ মানে যেখানে আমি ফেলব সেখানে চলে আসে তো এরপর আমি মানে সেই মাছ অনুযায়ী বিভিন্ন ধরনের কাঁটা ব্যবহার করি এবং সেখান থেকে আমি প্রতিদিনই প্রায় প্রচুর পরিমাণেরই মাছের মাছ ধরি আর আমি আমার মাছ ধরা তো মানে প্রায় আমার একটা নেশা বা শখ একটা মাছ ধরা তো মাছ আমি সাধারণত আমার পুকুর বা নদীতেই আমি মাছ ধরি তো নদীর পাড়ে আমি প্রায় মানে সময় অনেকক্ষণই দিই কারণ আমি প্রায় দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে একবারে সন্ধে পর্যন্ত আমি নদীতে মাছ ধরি এবং প্রচুর পরিমাণে মাছ ধরি যে মাছ ধরি সেখান থেকে কিছু মাছ আমি আমার মানে বিক্রি করে দিই যাতে আমার আর্থিক অবস্থা ঠিক থাকে এবং বা যে আর খুব কম সক্ষম মাছ মানে শখের মাছ যেগুলো আমি খাওয়ার পছন্দ করি সেগুলো আমি বাড়িতে নিয়ে আসি রান্না করে খাই এবং আমি আমার পরিজন বা বন্ধু বান্ধবদের সেখান থেকেও মাছ দিয়ে থাকি